মূর্তি তৈরি বা মূর্তি আঁকার সময় পরিমাপ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কোনো কিছু করতে গেলে যদি আমি ঠিকঠাক পরিমাপ করে না করি তার যে সৌন্দর্যটা সেটা কিন্তু সঠিকভাবে প্রকাশ হয় না প্রকাশ পায় না তো যখ হয়তো আমরা কোনো মূর্তি তৈরি করলাম তার মুখটা হয়তো আমি যতটা করলাম তার তুলনায় তার চোখ দুটো হয়তো অনেক বড় বড় করলাম বা সেই মুখের তুলনায় তার চোখ দুটো অনেক ছোটো ছোটো করলাম তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু সেই মূর্তিটার সৌন্দর্যটা কিন্তু ততটা প্রকাশ পায় না আবার যখন আমরা হয়তো কোনো মূর্তির হাত একটা হাত বড় করলাম আবার একটা হাত ছোটো করলাম এটাও কিন্তু কোথাও থেকে দৃষ্টিকটু লাগে তো আমরা যদি কোনো মূর্তি আঁকা বা কোনো মূর্তি তৈরি করার ক্ষেত্রে আমরা যদি পারফেক্ট পরিমাপ করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মূর্তিটা কিন্তু তার সৌন্দর্যটা যেমন প্রকাশ পাবে এবং সেটা কিন্তু পুরো পারফেক্ট তৈরি হবে তাই কোনো কিছু পরিমাপ করতে গেলে কোনো কিছু মূর্তি তৈরি করতে গেলে পরিমাপ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগেকার যুগে যখন মূর্তি তৈরি করত সেক্ষেত্রে তো পরিমাপ ব্যবস্থা অতটা বৃদ্ধি অতটা আর কি উন্নত ছিল না সেজন্য কিন্তু কিছু কিছু মূর্তি লক্ষ করা যায় কোথাও কোথাও যেন একটা দৃষ্টিকটু কোথাও কোথাও থেকে দৃষ্টিকটু লাগে সেই জন্য তো মূর্তি তৈরির ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব কিন বিশেষ